পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ওটা একটা দর্শনীয় স্থান ওখানে বাইরের থেকে নানারকম লোকজন আসেন তারা সেখানে নানারকম সরকারি পরিষেবাও পেয়ে থাকেন ওখানকার মানুষজন ব্যবসা বাণিজ্য করে তারা তাদের জীবিকা অর্জন করেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডের পরিমল কানন ওটাও একটা দর্শনীয় স্থান ওখানে শীতকালে বনভোজন হয় নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খেলাধুলাও হয় ওখানেও নানারকম সরকারি পরিষেবাও পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেল স্টেশন একটা বিখ্যাত জংশন ওখানেও নানরকমের সুযোগ সুবিধাও পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের আইআইটিতে শিক্ষাত্রীরা নানারকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা সেখানে পড়াশোনা করে নানারকম কাজকর্মের সঙ্গে নিযুক্ত হতে পারেন পশ্চিম মেদিনীপুর জেলার রসকুণ্ডুতে বাবা বসন্ত রায়ের মন্দির আছে ওখানেও বাইরের থেকে নানারকম পর্যটকরা আসেন সেখানেও সেখানে তার মানুষজন তাদের নানারকম ব্যবসা বাণিজ্য করে তারা তাদের জীবিকা অর্জন করেন কেউ যেমন ফুল বিক্রি করেন কেউ মিষ্টির দোকান করে তিনি তার জীবিকা অর্জন করেন কেউ বা সবজি বিক্রি করে তার জীবিকা অর্জন করেন পশ্চিম মেদিনীপুর জেলায় নানা মানুষজন নানারকম কৃষিকার্যের সঙ্গে যুক্ত কেউ আলুর ব্যবসা করেন ওখানেও নানারকম তারা তাদের জীবিকা অর্জন করেন পশ্চিম মেদিনীপুর জেলার ফাঁসিডাঙায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল ওটাও একটা দর্শনীয় স্থান